হ্যালো হ্যাঁ না না কী করে পাবো পাবো দুটো তো ক্যান্সেল ছিলো পর পর ট্রেন তারপরে এতো ভিড় আমি তো উঠতেই পারি নি হ্যাঁ হুম কোথায় না কি ধর্মঘট না কি ছিলো যেন তার সব দুটো ট্রেন ক্যান্সেল সেই ট্রেনের প্যাসেঞ্জার একটা ট্রেনে হয় না কি সম্ভব এইভাবে যাতায়াত করবো কী করে কে জানে দু দিন বাদে বাদে এর গণ্ডগোল বাদুর ঝোলা ঝুলে এসছি হ্যাঁ সেটাই দেখি এরকম যদি রোজ চলতে থাকে কী করে যাতায়াত করা যাবে জানি না জানি না বিশেষ করে বাচ্চা কাচ্চাগুলোরও তো সমস্যা আমাদের আর তাও না একরম আমরা অ্যাডজাস্ট করে নিই কিন্তু বাচ্চারা তো পারে না এতো ভিড় তেমনি গরম আ নাহ হ্যাঁ নাহ কালকে কালকে ভাবছি আগের ট্রেনটা ধরার চেষ্টা করবো দেখছি যদি টাইমে বেরোতে পারি বেরিয়ে লাভ নেই অবশ্য এই ক্যান্সেল করলে তো সেই ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকতে হয় হুম দেখেন

কে জানে সেটাই সেটাই কালকে তুই কোন ট্রেনে যাচ্ছিস কালকে ঠিক আছে তাহলে আমি ওইটা চেষ্টা করবো ঠিক আছে দেখা হবে তাহলে ঠিক আছে ঠিক আছে